হ্যালো হ্যাঁ খুশি খুশিদা ডাক্তার বলছেন আমার পেটে খুব কদিন যন্ত্রণা হচ্ছে পেটে ব্যথা করছে অম্বল গ্যাস অম্বল্টা খুব হচ্ছে হ্যাঁ আমি কি করবো তাহলে হ্যালো হ্যাঁ কিছু টেস্ট করতে হবে নাকি সেইটাই আপনাকে জিজ্ঞেস করছি

হ্যাঁ আমি করেছিলাম ব্লাড টেস্ট না ব্লাড টেস্টে আমার জণ্ডিস ধরা পড়েছে এখন তাহলে আমার কি কি কি করণীয় আছে

হুম আচ্ছা আপনি কোথায় বসছেন আপনি কোথায় আপনার চেম্বার কোথায় হ্যালো হ্যালো আচ্ছা আপনার কাছে নাম লেখানো যাবে তো নাম লেখানো যাবে তো শনিবার দিন যদি আমি যাই কত ফি আপনার কত ফি কত টাকা ও ঠিক আছে কেটে গেল তাহলে সামনের সপ্তাহে আমি নাম লিখিয়ে সামনের সপ্তাহে যাবো হ্যাঁ রাখছি তাহলে রাখছি তাহলে ঠিক আছে আচ্ছা